পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থা ভাল খুবই ভাল এবং অনেক নিয়মকানুন নিষ্ঠাভাবে চলছে সব কিছু দিক থেকেই ভাল তা এই রাজনৈতিক ব্যবস্থাতে কিভাবে যে নাগরিকত্বের যে প্রতিনিধিত্ব সেইটা প্রক্রিয়াটা যে চালু হয় সেইটা কিভাবে চলে এবং মানুষ কিভাবে এতে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ সেইটা হচ্ছে আমাদের জানতে হবে সেইটা হচ্ছে আমাদের নির্বাচন সভা প্লাস আমাদের যে ভোট হয় পাঁচ বছর অন্তর অন্তর সেই ভোটদানের মাধ্যমে আমরা হচ্ছে প্রতিনিধিত্বটাকে নির্বাচন করতে পারি এবং সেটা শুধুমাত্র জনসাধারণের হাতেই নির্বাচন হাতে আ হাতের উপরেই আছে তাই তারা হচ্ছে কিভাবে করবে না করবে তারা সিলেকশন করবে তারা তাদের কাজকর্ম দেখবে যে সে ঠিক ঠাকভাবে আমাদের রাজ্যটাকে সঠিকভাবে চালাতে পারছে কি না মানুষের এতে উপকার হচ্ছে কি না সেই সব দেখার পরেই তারা নির্বাচন করে এবং জনসাধারণকে ঠিক ঠাক পরামর্শ দিতে পাচ্ছে কি না আমাদের রাজ্যের উন্নতি হচ্ছে কি না আমরা সমস্ত সুযোগ সুবিধা ঠিক ঠাক পাচ্ছি কি না এইসব দেখার পর হ্যাঁ তারপরে মানুষ তাকে নির্বাচিত করে সঠিক মানুষকেই ভোটদান করবে এবং সেই ভোটদানের মাধ্যমেই সে জনসাধারণের প্রতিনিধিত্ব হবে তবেই তাকে এই স্বীকৃতি দেওয়া হবে